আমি আমার বাড়ির পাশের একটি দোকান থেকে একটি বেডশিট কিনেছিলাম বেডশিটটি কম দাম কিন্তু কম দাম হলেও কী হবে বেডশিটটি এতোই ভালো এতো সুন্দর তার রঙটা ছিল যেমন সুন্দর আর ঠিক ছাপটাও ছিল তেমনই সুন্দর সেই যে ময়ূরের ছাপ নকশা দুটি ময়ূর ছিল সেই ময়ূর দুটি দেখতে এতো সুন্দর লাগছে তার রঙের ছটা পেখমের ছটা থেকে যেন বেরিয়ে পড়ছে বেডশিটটা দেখলেই চোখ জুড়িয়ে যাবে যখন আমি বেডশিটটা বিছানায় পাততাম তখন যেই দেখতো সেই এসে বলতো এই বেডশিটটা তুমি কোথা থেকে কিনেছ এতো সুন্দর বেডশিটটা এর এতো সুন্দর বেডশিট তুমি কোথায় কিনলে যদি পাও আমায় একটা বলো না আমিও একটা কিনবো কিন্তু তারপর থেকে ওই বেডশিটটা আমি আর কোনও দোকানে পাইনি ওই বেডশিটের যে রঙ যে সুন্দর তার যে সুতি যে গুণাগুণ এতো সুন্দর আমি ব্যবহার করে এতো আরাম পেয়েছি তারপর থেকেও আমি অনেকবার গেছি অনেক দোকানে কিন্তু এরকম ভালো সুন্দর বেডশিট আমি আগে আর পাইনি